হ্যাঁ ম্যাম বলুন

হ্যাঁ অবশ্যই ম্যাম আমাদের ডেলিভারি করার ব্যবস্থা আছে আপনি যদি বলেন আমাদের এখান থেকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদেরকে একটু দিতে হবে আর কি মানে চারা চারা চারা যেই গাছটা কিনছেন আপনি যে গাছগুলো কিনবেন সেই গাছগুলো কেনার তো রেট মানে পার পেমেন্ট তো আছেই এক্সট্রা পেমেন্ট যেটা মানে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি চার্জ ওটা একটু লাগবে ম্যাম না ম্যাম দেখুন নষ্ট হবেনা এবার গাড়িতে যাবে গাছগুলো তো এবার ডেলিভারি পৌঁছাতে এবার রাস্তা তো ওই রকম মানে একটু খারাপ আছে এবার যেমন হিসাবে যাবেন হয়তো মাটির যাই হোক গাছটা প্যাকেটে থাকে গোড়াটা গোড়াটা যদি একটু পলিথিন ধারে ছিঁড়ে গেছে মাটিগুলো যেগুলো পড়তে পারে ওরকম ক্ষতি হবে এমনি গাছ কোনও ডাল ফাল ভেঙে যাবে না ওই সব কিছু হবে না হ্যাঁ আমি আপনি যে লোকেশনটা লোকেশনটা একটু শেয়ার করে দেবেন আর যদি বলেন না আপনি আসবেন আপনি গাছ ফাছ দেখে নিয়ে যাবেন তাহলে তাও আসতে পারেন আছ ঠিক আছে একটা তাহলে চুজ করে যাবেন কী হবে না হবে আর আপনারা তাহলে আমাকে তাহলে বলে দেবেন একটু হ্যাঁ আমাদের এখানে ফুল ফল সবই আছে আপনি যেটা বলবেন সবই আছে কোনো কিছু যদি বলেন হুম হুম ঠিক আছে